আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল ফোন এর ইতিবাচক গুরুত্ব নিয়ে আমি কিছু বলছি মোবাইল ফোনের গুরুত্ব আমাদের কাছে খুবই অপরিসীম মোবাইল ফোনের মোবাইল ফোনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি একে অপরকে কিছু পাঠাতে পারি অনলাইনে এবং আমরা এই করোনাকালে আমরা এটার মাধ্যমে কোনো স্যার বা ম্যাডামের কাছ থেকে কোনো পরামর্শ নিতাম স্যার ম্যাডামরা আমাদেরকে পড়াতেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে এবং এর কারণে অনলাইনের দ্বারা অয়াটসঅ্যাপে নোটস শেয়ার করতাম সেটা আমরা খাতায় লিখতাম এবং এর পরে কোভিডকালে কোভিডকালে অনলাইনে খাবার দাবার অর্ডার তারপরে জিনিসপত্র অর্ডার বেরোতে যেহেতু পারতাম না সেহেতু অনলাইনেই কিছু অর্ডার করতাম তারপর মোবাইল ফোনের দ্বারা এক শহর থেকে অন্য শহরে কোথায় কি হচ্ছে তা জানা যায় তারপর কোথাও যাওয়ার জন্য ট্রেন ট্রেন বিমান সব বুক করা যায় তারপর ট্রে মোবাইল ফোনের মাধ্যমে কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কতো টাকা আছে সেটাও দেখা যায় কোথাও না গিয়েই